আমার পড়া বইটি হলো দুবিঘা জমি দুবিঘা জমি চাষ করছিলো সে চাষ করেছিলো সে লোকে ধান বচে আমি ভাগ করবো ওকে দেই নি সেই দমে কান্নায় কান্নায় ভেঙে পড়ে এই যে আমি কী খাবো আমি গরিব মানুষ সে বলে এইরকম গল্পর বই পড়ে আমি খুবই প্রভাবিত হই একটি গরিব লোকের কান্না শুনে আমি খুবই প্রবাহিত হ খুবই দুঃখ পেয়েছি এই দু বিঘা জমি নিয়ে বিবাদ গণ্ডগোল লড়াই ঝগড়া সংস্কৃতির গল্প করে আমি খুবই প্রভাবিত হয়েছি